বলছি গীতাদি আমার হচ্ছে তো লেহেঙ্গা তৈরি করে দিতে হবে সামনে তেইশ তারিখ আমার বোনের বিয়ে আছে সেই জন্য আমার দরকার হঠাৎ করে ঠিক হয়ে গেছে ওই জন্য আর কি একটু দেখো না চেষ্টা করে দেখো না করে দিলে তো বেশ ভালোই হয় হ্যাঁ হ্যাঁ ব্লাউজটা আমি তোমাকে ডিজাইনটা পাঠিয়ে দেবো ডিজাইনটা তুমি নাহয় দেখে দেখে করে দিও কিন্তু আমাকে তুমি বলো যে হচ্ছে তুমি দোকান কবে খুলবে তোমার দোকান বন্ধ আর নইলে আমি তোমার বাড়িতেও গিয়ে দিয়ে চলে আসবো তুমি কিন্তু আমাকে ওই এক সপ্তাহের মধ্যে দিয়ে যাবে

তুমি কাপড় দেবে তুমি কাপড় দেবে আমি কিচ্ছু দেবো না তুমি আমি শুধু তোমাকে হচ্ছে ওই ইয়েটা দিয়ে চলে আসবো ওই আমার যেটা দিয়েছে আমাকে হ্যাঁ পিসটা তোমাকে দিয়ে চলে আসবো ওই তো যে আমি তোমাকে বললাম যেই ডিজাইনটা হবে সেই ডিজাইনটা আমি তোমাকে পাঠিয়ে দেবো তুমি সেটা দেখে দেখে করে নিও আচ্ছা ঠিক আছে আমি দুদিন বাদে নাহয় তুমি আমাকে যত তাড়াতাড়ি পারবে বলবে আচ্ছা ঠিক আছে আমি একবারটি সময় করে চলে যাবো তোমার ওদিকে তুমি কিন্তু দেখো চেষ্টা করো তাড়াতাড়ি করে দেওয়ার ঠিক আছে খুব দরকার ঠিক আছে